দু হাজার সতেরো সালের তৈরি পশ্চিম বর্ধমান জেলা বর্ধমান জেলার একটি খণ্ডিত অংশ বা জেলা এই জেলার ঐতিহ্যবাহী খাদ্যপদ রূপে সেরকম কিছু নেই তবে তা সত্ত্বেও বর্ধমান জেলার বহু ঐতিহ্যবাহী খাদ্যপদ যেমন মিহিদানা সীতাভোগ এছাড়াও রয়েছে সরভাজা এইগুলি পশ্চিম বর্ধমান জেলায় যথেষ্ট প্রসিদ্ধ সরভাজা এই সরভাজা তৈরিতে লাগে খাঁটি দুধ যার থেকে সরগুলিকে উঠিয়ে নেওয়া হয় এবং সেই সর দিয়ে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টান্নটি এই মিষ্টান্নটি শুধু পশ্চিম বর্ধমান বা বর্ধমান নয় শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষও নয় সারা বিশ্বে যথেষ্ট প্রসিদ্ধ লাভ করেছে এই জেলার পাশেই রয়েছে বিহার ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যগুলি যেখানের প্রসিদ্ধ খাবার লিট্টি চোখা এছাড়াও চম্পারণ মিট ইত্যাদি ইত্যাদি আরও খাবার যেগুলি পশ্চিম বর্ধমানে যথেষ্ট প্রসিদ্ধ এই পশ্চিম বর্ধমান জেলার সাংস্কৃতিক বা ঐতিহ্যরূপে এই খাবারগুলি রয়েছে এখানের মানুষ এই খাবারগুলি খেতে চাইলে যেমন যদি তারা লিট্টি চোখা খেতে চান বিশেষত তাদেরকে যেতে হবে পশ্চিম বর্ধমান জেলায় উপস্থিত রানিগঞ্জ নামক শহরে কারণ সেইখানে প্রসিদ্ধ লিট্টি চোখা এখানের সারা মানুষের হৃদয়ে একটি দাগ কেটে গেছে এছাড়াও রয়েছে চম্পারণ মিট যা আসানসোলের বুকে বিভিন্ন বড়ো বড়ো স্থানে পাওয়া যায় এছাড়াও যদি মানুষ সরভাজা খেতে চান বার্নপুর শিল্পনগরস্থিত একটি মিষ্টান্ন দোকান যার নাম জয়া সুইটস এছাড়াও রয়েছে শ্রী বৃন্দাবন মিষ্টান্ন ভাণ্ডার এছাড়াও আরও আসানসোলে প্রসিদ্ধ বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে যেখানে এই সমস্ত মিষ্টি খুব সহজেই পাওয়া যায়